আমার বাগানে বিভিন্ন ধরনের গাছপালা আছে এবং সেগুলোকে বাড়তে দেখে খুব সুন্দর লাগে এবং তাদের বিভিন্ন ধরনের ফল ফুল আসে এবং সেগুলো থেকে মানুষ বিভিন্ন ধরনের ফল খেতে পারে এবং বিভিন্ন ধরনের ফুল থেকে মানুষ পুজো করে এই ধরুন সেই সব কিছু দেখে মানুষ সেই গাছের প্রতি যত্নশীল হয়ে পড়ে এবং তাতে জল সার অনেক কিছু জৈব পদার্থ সব কিছু দেয় এবং দেওয়ার ফলে তারা বড়ো হয়ে মানুষের কাজে লাগে এবং বিভিন্ন ধরনের আসবারপত্র তৈরি করতে কাজে লাগে যেমন খাট আরও যে কাঠের জিনিসপত্র তৈরি হয় তাতে কাজে লাগে এবং জানালা দরজা সব কিছু এবং বিভিন্ন ধরনের গাছপালা হয়ে ওঠে এবং তাতে নানা ধরনের ফল ফুল মূল আসে এবং তারা সেই সব জিনিস খেয়ে মানুষ বেঁচে থাকে